হ্যালো হ্যাঁ কে হ্যাঁ বলুন হ্যাঁ বলুন না আপনাও কোথাও ভুল হচ্ছে মনে হচ্ছে আপনি কিছু ভুল ভাল খেয়ে ফেলেছেন হয়তো হয় তো ওই জন্যই আনার পেটটা ব্যাথা করছে আমাদের যন্ত্রে তো সমস্যা থাকে না কী বলছেন আমাদের তোমাদের মত কতজন আমার জল নিচ্ছে তারা তো কমপ্লেন করে না তুমি কমপ্লেন করছো

হ্যা আচ্ছা দাদা ঠিক চাহে এবার তো দেখছি যে যদি তোমাদের তোমার কমপ্লেন না যদি না দেওয়া হয় সেই চেষ্টা করবো আমি এবার থেকে আর ঠিক আছে এবার থেকে আরও ওরকম হবে না ঠিক আছে আমি দেখছি এবার থেকে মনে হচ্ছে হ্যাঁ আমি তো কিছু করিনি আমার এখানে অনেকজন কাজ করে বুঝলেন এবার কে কী করেছে আর দেখছি আমি বললাম ত দেখছি আমি দেখছি আর হবে না এরকম হুম ঠিক আছে